হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ ওখান থেকে রিসেপশনিস্ট কথা বলছি হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ ভর্তির পদ্ধতি বলতে দেখুন ভর্তির পদ্ধতি সেরকম কিছু নেই আপনার যিনি ভর্তি হবেন তার ডকুমেন্টস এবং আপনার যিনি ভর্তি করবেন তেনার ডকুমেন্টস নিয়ে এলেই হবে এবং দেখুন আরেকটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করতে হয় ঠিক আছে এখানে তো এসে ফর্ম ফিল আপ করতে হবে তো সেই ফর্মটা ফিল আপ করার পরেই আমরা ভর্তি নিয়ে নিই আমাদের যে নামে যেই বিভাগে দেখান সেখানে রয়েছেন বিভিন্ন ডাক্তারবাবু অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন তেনারা এবার চিকিৎসা করেন আমরা রুম বেড এসব দিয়ে দিই ঠিক আছে তো তারপর চিকিৎসা শুরু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না দেখুন আমাদের হসপিটালে ক্যান্টিন রয়েছে ওখান থেকে আপনি খেতে পারেন তো এখানে সরাসরি পাবেন না এখানে শুধু হ্যাঁ রোগীরাই খাবার পায়

হ্যাঁ দেখুন একজন থাকতে পারবেন তাও মহিলা হতে হবে আর বাকিরা ভিজিটিং আওয়ার্সে আসতে পারবেন ঠিক আছে সন্ধ্যার হ্যাঁ সন্ধে ছটায় রয়েছে আর সকাল এগারোটার পর আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ সব সময়ের জন্য অবশ্যই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ হ্যাঁ